আমরা গাছপালা লাগাই কারণ আমাদের গাছপালা অনেকরকম উপকারে লাগে যেমন গাছ থেকে আমরা অক্সিজেন পাই যেমন গাছ থেকে আমরা ফল ফুল মূল সবকিছুই পাই এমনকি গাছের কাঠ থেকেও আমরা আমাদের বাড়ির আসবাবপত্র তৈরি করতে পারি তাই আমি মনে করি গাছপালা দিয়ে অনেক কিছুই কাজ হয় আর গাছপালার ফল থেকে আমাদের রোজকারের ফলমূল আমরা খেয়ে থাকি আর তাছাড়া গাছের ফুল দিয়ে ঠাকুরের পুজো হয় এই জন্যেই আমরা বলতে পারি যে গাছপালা দৈনন্দিন প্রত্যেক মানুষের কিছু না কিছু কাজে লেগেই চলেছে তাই গাছপালা নিয়ে আমরা আর এর থেকে বেশি কিছু বলতেই পারবো না কারণ গাছপালার নিয়ে বলার মতো অনেক জায়গা রয়েছে যে জিনিসগুলো আমরা কোনওদিন বাদই দিতে পারবো না তাই গাছপালা কথা বলতে গেলেই আমাদের সবসময় বিভিন্ন উপকারের কথাই মাথায় চলে আসে আর তাছাড়া যখন আমাকে বেশিদিনের জন্য বাইরে যেতে হয় তখন আমি এই গাছপালাগুলোর দায়িত্ব দেওয়ার জন্য আমার বাড়ির আমি আমার বাবাকে বলে দিয়ে যাই কারণ আমার বাবা বয়স্ক মানুষ তিনি গাছপালার যত্ন খুব ভালোভাবে বুঝতে পারেন কারণ তিনি আগেকার মানুষ তাই তিনি গাছপালা খুব ভালোবাসেন আর তাই তাকে যদি আমি বলে দিয়ে যাই যে আমি যখন বাড়িতে থাকবো না তিনি আমার গাছপালাগুলোকে ভালোভাবে যত্ন করে রাখবেন তখন তিনিই আমার গাছপালাগুলোর খুব ভালোভাবে যত্ন নেয় তাই আমি যদি কোনও বেশিদিন যদি বাইরেও থাকি তখন আমার কোনও কিছু অসুবিধা হয় না কারণ তিনিই আমার গাছপালাগুলো খুব ভালোভাবে সামলে নেন আর এই জন্যই আমি খুব কাজে খুব ভালোভাবে উপকৃতও হতে পারি এবং আমার গাছপালাগুলোও খুব ভালোভাবে থাকে এবং আমি আমার কাজেও সফল হই